ফোনের নেতিবাচক বা খারাপ দিকটি হল ফোনের দিকে বেশীক্ষণ তাকিয়ে থাকলে ফোনের আলোতে চোখের চোখের ক্ষতি হয় তারপরে ফোন ব্রেনের ওপর প্রভাব ব্রেনের ওপর খারাপ প্রভাব বিস্তার করে মাথার যন্ত্রনা হয় ফোনে প্রচুর সাউন্ডে শুনলে কানের পর্দা নষ্ট হয়ে যেতে পারে কানের ওপর প্রভাব বিস্তার করে তো ফোনের খারাপ দিকও অনেক রয়েছে